হ্যাঁ কালকেরে ইতিহাস ভূগোল ইংলিশ পড়ালো

হ্যাঁ আজকে তো সময় হবে না আমি তো বাইরে আছি কালকে সকাল আয় আমাদের বাড়ি যখন ইচ্ছা কালকে আমি ফ্রিতে আছি নটা সাড়ে নটার দিকে আয় না ইংলিশ হ্যাঁ

ও তিন চার পাতা করে লেখা আছে ওই স্কাই কোচিং সেন্টারে ভালো পড়াচ্ছে না নাহ আমি ভাবছি ছেড়ে দোবো

ঠিক আছে কদিন দেখি ক্লাস করি দেখি কী হয় তারপরে সিদ্ধান্ত নেবো অন্য কোচিংটা খুঁজে নিই

আচ্ছা

হ্যাঁ হ্যাঁ অন্য কোচিংয়ের খোঁজ নিতে যাবো কালকেরে আচ্ছা ঠিক আছে রাখছি